তিয়াত্তর লক্ষ চল্লিশ হাজার ছয়শত নয় একাশি লক্ষ বাহান্ন হাজার চারশত বারো ছিয়াশি লক্ষ পঁয়ষট্টি হাজার ছয়শত ষোলো পঁচানব্বই লক্ষ ছাপ্পান্ন হাজার সাতশত পঁচিশ ছিয়ানব্বই লক্ষ পঁচাত্তর হাজার আটশত বত্তিরিশ